আমি যে বেড শীট কভারটা নিয়েছিলাম সেটি প্রথম কাচাতেই রঙ চটে যাচ্ছে মাঝখান দিক থেকে দেখছি যে ফেঁসে যাচ্ছে কিছু কিছু দিক ফেঁসে যাচ্ছে খুব তাড়াতাড়ি একবার ওয়াশ করার পরেই দেখছি জিনিসটার রঙ চটতে থাকছে কাপড়টা ঠিক একটা খুব একটা ভালো না কাপড়টা আগের কাপড়টার থেকে খারাপ সুতো উঠে যাচ্ছে এবং কিছু কিছু জায়গা ছোপ ছোপভাবে রঙ উঠে যাচ্ছে জিনিসটা খুব একটা খারাপ